হ্যালো হ্যাঁ ডক্টর গুপ্ত বলছেন হ্যাঁ ডাক্তার আমি কি ডক্টর গুপ্তার সাথে কথা বলছি হ্যাঁ বলছি আমার আজ দু দিন ধরে এমনি গা হাত পা ব্যথা হচ্ছিল তো এবং জ্বর জ্বরও লাগছিল লাগছিল যদিও থার্মোমিটারে ওঠেনি কিন্তু আমার মুখে কোনও স্বাদ নেই তা আমি দু দিন ধরে শুধু প্যারাসিটামল খেয়েছি তো এবং কাশিটাও হচ্ছে তো কাশিটার জন্য একটু কাফ সিরাপও খেয়েছিলাম তো এখনও আমার শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি তো আমি কি আপনার আপনার আপনার কাছে আমি কবে নাগাদ যেতে পারব আপনার চেম্বার কখন কবে খোলা থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি উত্তরপাড়া থেকেই বলছি তো

না জ্বরটা থাকছেই জ্বরটা থাকছে মুখের স্বাদটা মুখের স্বাদটা নেই কোনও কিছু খেতে ইচ্ছা করছে না হ্যাঁ প্যারাসিটামল তিনটে করে খাচ্ছি মোটামুটি ছ থেকে সাত ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা না আমি এখনও কোনও অ্যান্টিবায়োটিক নিইনি আমি অ্যাকচুয়েলি মানে আপনাদের বিশেষ করে ডাক্তারদের পরামর্শ ছাড়া কোনও অ্যান্টিবায়োটিক নেব না তা আমি কি আপনার সঙ্গে আপনার আপনার সঙ্গে কি কালকে বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি আমাকে আম আম আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপটা আছে আপনি তাহলে আমাকে আচ্ছা আচ্ছা আচ্ছা তো এই অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে কি না বুকে ব্যাথা তো এখনও হয়নি তাহলে কাশিটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাশিটা আছে হুম না না না না না না না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি হ্যাঁ হ্যাঁ তখন আমি আপনার সঙ্গে দেখা করব ঠিক ঠিক আছে মনে থাকবে অশেষ ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে ঠিক আছে